আমি যদি ভ্রমণ করার সুযোগ পাই তাহলে আমি লন্ডনে যাব সুন্দর লন্ডন একটি সমৃদ্ধ ও সম্পূর্ণ শহর যেখানে আপনি আমাকে আকর্ষণীয় স্থান ঐতিহাসিক স্মৃতি গ্রাম্য প্রাকৃতিক উপভোগ এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা পাবেন লন্ডন ঘুরতে গিয়ে আমি অনেক কিছু দেখেছি সেখানকার কিছু উল্লেখযোগ্য হল বিগ বেন এটি লন্ডনের চিহ্নিত স্থানগুলির মধ্যে একটি সময়ের সাপেক্ষে একটি ঐতিহাসিক ঘণ্টা সমূহে উঠুন এবং লন্ডন শহরের মহান দৃশ্যটি দেখুন টাওয়ার অফ লন্ডন এটি একটি প্রাচীন কৃষ্টিপথ এবং জন্য পরিচিত স্থান এখানে আপনি ব্রিটিশ সংস্কৃতির এক অংশ সম্পর্কে জানতে পারবেন এবং সুন্দর রম্য প্রাকৃতিতে ভ্রমণ করতে পারবেন বাকিংহাম প্রাসাদ এটি ব্রিটিশ রাজবাড়ি হিসাবে পরিচিত এখানে আপনি রাজদূতের অপরিচিত গলি দেখতে পারবেন লন্ডন একটি প্রশস্ত ও সম্পূর্ণ বিবাহিত শহর যা পুরো বিশ্বের বিভিন্ন অংশের নাগরিকদের আকর্ষণ করে এখানে আপনি অনেক ভাষায সংস্কৃতি ও খাদ্য পাবেন সাথে আপনার পছন্দের বিনোদন শিল্প দেখতে পারেন কিন্তু লন্ডনের পর্যটন স্থানগুলি নিম্নে দেওয়া হল এটি লন্ডনের অগ্রণী প্রতীক ও পর্যটন স্থান একটি নদী প্রায় উঠে এসেছে এবং লন্ডনের সবচেয়ে পরিচিত ভ্রমণ স্থান হিসাবে পরিচিত এটি একটি প্রাচীন দুর্গ যা ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাদী ওয়ার্ল্ডের হেরিটেজ সাইট হিসাবে সংরক্ষিত করা হয়েছে লন্ডন পর্যটন স্থানগুলির সম্পর্কে কিছু তথ্য হল ব্রিটিশ মিউজিয়াম এটি বিশ্বের সবথেকে বড় মিউজিয়াম এটি একটি প্রাচীন দুর্গ বা যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাদী ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে সংরক্ষিত এটি পর্যটকের জন্য অবশ্যই দেখতে যোগ্য লন্ডন একটি প্রশস্ত শহর যা পড়াশোনার দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ সুযোগ ও সুবিধা সরবরাহ করে এখানে আপনি বিশ্ববিদ্যালয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সেন্টার সাধারণ বিশেষ শিক্ষাগুলি কাছাকাছি পাবেন কিছু প্রমুখ পড়াশোনার প্রতিষ্ঠানগুলি রয়েছে লন্ডন বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় কমপ্লেক্স হিসাবে পরিচিত এবং বিভিন্ন শিক্ষকতার সংস্থার সমষ্টি হিসাবে ব্যবহৃত হয় এটি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল অফ অ্যাডভান্স স্টাডিস ইনস্টিটিউট অফ এডুকেশন এবং অন্যান্য অংশগুলির সাথে সম্পর্কিত